হ্যাঁ খেলোয়াড় হিসেবে আমি বাইচুং ভুটিয়াকে দেখেছি খুব সুন্দর খেলা করতেন উনি এবং খুব মন মানসিকতার প্লেয়ার একজন উনি এবং এখানে আমাদের এখানে প্রত্যেক স্কুলে ছেলেরা খেলে ফুটবল খেলে বিভিন্ন রকম খেলাধুলো তারা করে